তিন লক্ষ নব্বই হাজার ছশো সত্তর চার লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁচাত্তর পাঁচ লক্ষ আঠেরো হাজার তিনশো কুড়ি ছ লক্ষ পনেরো হাজার দুশো চব্বিশ সাত লক্ষ চল্লিশ হাজার তিনশো চুয়াত্তর